হ্যাঁ পড়াশোনা বা চাকরির কথা হিসাবে বলতে পারি তখন পড়াশোনা করেছি খুব কষ্টের মাধ্যমে তিন বোন এক ভাই বাবা প্রচুর চেষ্টা করেছে লোকের বাড়িতে বাড়িতে বই চেয়ে এনে পড়াশুনা করেছি বাবা কখনও টিউশান দিতে পারে নি তাই নিজেদিকেই পড়তে হতো এবং মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তাও অনেক কষ্ট করে স্কুলে বই চেয়ে পাড়ার ছেলেদের কাছে বই চেয়ে এবং টিউশন না নিয়ে নিজে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছি খুব কষ্ট করে এতে তো আর চাকরি পেলাম না চাকরি পাওয়া তো অতোটা সোজা কথা নয় আমাদের এই কষ্টের জীবনে কষ্ট করে পড়ে নিজেরা পরীক্ষা দিয়েছি সাহায্য না পেয়ে এভাবে চাকরি পাওয়া সম্ভব নয় একটু কারোর সাহায্য পেলে বা পরীক্ষা দেওয়ার সময় সিলেবাস বা এগুলি কেউ বলে দিলে আরও ভালো হয়তো রেজাল্ট হতো এইভাবেই কষ্ট করে পড়াশুনা চালানো হয়েছে